একবার আমি একটা কাজে গিয়েছিলাম আমার রাজ্য ছেড়ে পাশের এক রাজ্যে এবং যে আমাকে নিয়ে গিয়েছিল সে এমন কথা বলে নিয়ে গিয়েছিল যে আমি যেখান যেখানে কাজে গিয়েছি সেখানে মানে কাজের যে কথা বলে নিয়ে গিয়েছিল সেকথা অনুযায়ী তার চেয়ে বেশি কাজ করাত এবং অকথ্য গালিগালাজও করত কিন্তু এ থাকা সত্ত্বেও গালি গালিগালাজ করা সত্ত্বেও আমি তার সঙ্গে থাকতে বাধ্য হয়েছিলাম এবং পরিস্থিতি সামলানোর জন্য আমাকে নীরবে থাকতে হয়েছিল